হ্যাঁ বলুন হ্যাঁ আমি গ্রাম প্রধানই কথা বলছি হ্যাঁ বলুন আপনার কী সমস্যা আছে আপনি কে বলছেন হ্যাঁ বলুন আপনার কী সমস্যা হ্যাঁ আমি তো তার জন্যই তো গ্রামের প্রধান হয়েছি তো কী সমস্যাটা হচ্ছে আমাকে খুলে বলুন আমি দেখছি আচ্ছা আমি দেখছি আর কিছু সমস্যা আমি এই নিয়ে নয় রাজ্যপালের সাথে কথা বলে দেখছি কী সমস্যাটা মানে সমাধান করা যায় আচ্ছা আমি দেখব আমি চেষ্টা করব যেমন টাইমে সবাই জল যেমন পায় এবং ভালোভাবে যেমন জলটা পরিষেবা পায় হ্যাঁ আমি টাইমটা বাড়ানোর জন্য চেষ্টা করব হ্যাঁ আমি দেখছি ওই ওইটা ওই বিষয় নিয়ে হ্যাঁ আমি দেখব ওই বিষয় নিয়েও আমি দেখব আমি এই বিষয় নিয়েও দেখছি আর এই বিষয় নিয়ে আমি নয় আমাদের যারা সব আছে তাদের নিয়েও আমি একটু আলোচনা করে দেখছি আপনি এক দিন তাহলে আমাদের পার্টি অফিসে আসুন এই নিয়ে আমরা আলোচনা করব সবাই মিলে হ্যাঁ আসুন হ্যাঁ রাখুন